উন্নত পৃথিবী বলতে বোঝায় সেই পৃথিবীর বসবাসকারি বিভিন্ন মানুষের বা জীবের জীবনযাত্রার মান উন্নয়ন বা উন্নতিকরণ এবং সে এক্ষেত্রে উন্ন উন্নত পৃথিবী বলতে বিভিন্ন দেশের বিভিন্ন পরিকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়ন পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত করে তুলেছে অবশ্যই বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তি ও বিভিন্ন কৌশল ব্যবহারের মাধ্যমে সমস্ত পৃথিবী অতন্ত দ্রুতগামী হয়ে উঠেছে ফলে পৃথিবীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও জীবিকা ও কর্মসংস্থানের প্রাচুর্য ঘটেছে এবং মানুষ তাদের জীবনে অনেক স্বাচ্ছন্দ্য ও সচ্ছলতা ও উন্নত জীবনযাপন করছে কিন্তু উন্নত পৃ পৃথিবী উন্নত হতে পেরেছে কিনা এর উত্তরে বলা যায় যে পৃথিবী উন্নত হতে গিয়ে তার প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলছে গলে যাচ্ছে আন্টার্টিকার বরফ এবং জলমগ্ন হতে চলেছে বিস্তীর্ণ এলাকা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়তে শুরু করেছে পৃথিবীতে ফলে মানুষের জীবনযাত্রার উন্নয়ন হলেও পৃথিবীর মান উন্নয়ন আস্তে আস্তে ঘাটতি হচ্ছে